হ্যাঁ কে বলছেন বলুন হ্যাঁ ভালো আছি কে বলছেন আমীরুন লস্কর হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ বলুন একদম কমছে না ঠিকমতো খাচ্ছেন তো ওষুধ একদম সারছে না যেমন যন্ত্রণা করছিল ও একটু কমে নি ডান সাইডের না বাঁ সাইডে এখন করছে সেই ডান সাইডেই করছে ও না বাঁ সাই এই ডান সাইডে করছে কি সেই বড়িগুলো পুরো সবগুলো যা আছে না কটা খেয়েছ ও সব খাওয়া হয়ে গেছে না সেটাই বলছি যে সব খাওয়া হয়ে গেছে না হাফ খাওয়া হয়ে তবুও সারছে না ও তাহলে একটা হসপিটালের নাম বলছি সেখানে যাও সেটা হচ্ছে পিতাম্বর হসপিটাল

না না না আপনাকে ফোন করে আমি যোগাযোগ করিয়ে দেবো তুমি যাবে কবে সামনে মঙ্গলবার এ বুধবার যেতে পারবেন

বুধবারে গেলে ওই মানে আমার চেনাশোনা ডাক্তারটা আসে ওখানে চলে যাবে আমি কথা বলিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দশটার দিকে আচ্ছা ঠিক আছে রাখছি